আমি প্রেসার কুকারের খাবার একদমই পছন্দ করি না কারণ খোলা পাত্রের খাবার খেতেই আমার খুব ভালো লাগে এবং খোলা পাত্রের রান্নার স্বাদ আলাদা হয় আর প্রেসার কুকারে রান্না বলতে গেলে যে রান্নাটা আমার কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগে আমি প্রেসার কুকারে দিয়ে সেই রান্নাটা আমি পাঁচ দশ মিনিটে করে নিচ্ছি তো সেটা হয়তো খাবার জন্য মুখে তোলার জন্য উপযুক্ত হচ্ছে কিন্তু ওটা ঠিকঠাকভাবে হচ্ছে না আমি মনে করি খোলা পাত্রে বিভিন্নরকম মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করে যেটা যেটুকু সময় লাগে রান্না করতে একটা মাংস রান্না করতে নরমালি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লাগে তো সেরকম সময় দিয়ে তো সেই মাংসটা যেরকম রান্না করতে সময় লাগে তো সেই সময়টুকু দিয়ে রান্না করলে আমি মনে করি খাবারের স্বাদ তার থেকেও বেশি হয় তা আমি মনে করি কি যে খোলা পাত্রে রান্না করা খাবারের স্বাদ খুব বেশি প্রেসার কুকারে রান্না করা স্বাদ ভালো হতে পারে কিন্তু ওটা খাওয়ার জন্য ঠিক নয় কারণ যেটা যেটা রান্না করার যেটুকু সময় তো সেইটুকু সময় আমাকে দিতেই হবে সেটুকু সময় না দিলে খাবারের টেস্ট আসবে না আমি মনে করি খোলা পাত্রে রান্না করা খাবারের টেস্ট বেশি